সব থেকে চা জাতীয় গাছপালাগুলি বলতে যেগুলো পাহাড়ি এলাকায় গাছপালা রয়েছে ধাপ চাষের মধ্যেও ওটা পড়ে যায় এবং চা এবং ধাপ চাষ হয় যে গাছগুলি সেগুলিতে একটু বেশিতে বেঁচে থাকা কঠিন কারণ এইগুলোতে কী হয় না আপেল গাছও রয়েছে তার মধ্যে সেগুলোতে আর্দ্রতার পরিমাণ কম লাগে অর্থাৎ বৃষ্টি কম হতে হয় এবং শীতালু পরিবেশ বেশি হতে হয় অর্থাৎ না শীত না গ্রীষ্ম মানে না বর্ষা না গ্রীষ্ম এরকম শীতালু পরিবেশ একটু বেশি প্রয়োজন হয় কারণ ওখানে জলে এসব গাছগুলোতে জলের পরিমাণ খুব কমই লাগে এবং পাহাড়ের ধাপ চাষ করেও করা হয় যাতে জল ঠিকমতো ওই ওপর থেকে পড়লেও যাতে গড়িয়ে না আসতে পারে তা এক দিক দিয়ে ধাপ করে অনেক উঁচু করে দেওয়া হয় এবং শীতেতে শীতালু পরিবেশে থাকে আর রোদ যাতে এক দিক মুখে পড়ে সব সময় একটা গাছের ওপরে যাতে না পড়ে যাতে তাদের পাতাগুলো নষ্ট না হয়ে যেতে পারে আর তার পরে বড় কথা হচ্ছে কোড গ্রীষ্মকালে এবং শীতকালে গাছের যত্ন নেওয়ার মধ্যে রয়েছে যে সে গ্রীষ্মকালে সব থেকে বেশি পরিমাণে গাছে বেশি জল লাগে এবং শীতকালে কিন্তু সেটা লাগে না অর্থাৎ এক একটা গাছের পেছনে গ্রীষ্মকালের দিকে এক বালতি করে জল দেওয়া হয় কিন্তু শীতকালে সে পরিমাণে এক বালতি জলেই সমস্ত গাছে ওই জল দেওয়া হয়ে যায় কারণ গ্রীষ্মকালে বাষ্পমোচনের হার প্রচুর বেড়ে যায় সেই জন্য গ্রীষ্মকালে জলের পরিমাণ বেশি করে দিতে হয় এবং এইভাবে গাছে জল দিতে হবে